আমি মাঝরাতে ট্রেনে থাকতে একটি ক্যাব বুক করেছিলাম ট্রেন থেকে নামার পর ক্যাবটি চলে আসলো এবং ক্যাবে আসার সময় ক্যাব দাদাকে বললাম যে মাঝরাতে কোনো গাড়ি ছিলো না তাই ক্যাব দাদাকে বুক করলাম ক্যাব বুক করলাম এবং দাদা বললো যে স্যার উঠুন আমি দাদাকে বললাম যে দাদা এই মাঝরাতে আমাকে সাবধানে এবং সুরক্ষিতভাবে আমকে বাড়িতে পৌঁছিয়ে দিন দাদা বললো ঠিক আছে স্যার আমি তারপর গাড়ি উঠলাম গাড়িতে উঠে যেতে লাগলাম যেতে যেতে যেতে যেতে ড্রাইভার ক্যাবের ড্রাইভারের সাথে কিছু গল্প হলো এবং গল্প হতে হতে ড্রাইভার বললো এক সময় আমার স্টপে আমি চলে গিয়েছিলাম মানে আমার বাড়ির সামনে আমি চলে এসছিলাম তাই দাদা বললো যে স্যার আপনি নামুন আপনার স্টপ চলে এসছেন আমি বললাম স্যার ঠিক আছে এইভাবে আমি নামলাম এবং ড্রাইভার দাদাকে বললাম যে দাদা আমাকে সবধান এবং সুরক্ষিতভাবে আমাকে ভদ্রতাভাবে আমাকে নামানোর জন্যে আপনাকে ধন্যবাদ জানালাম